দেখুন টিপস বলতে আমি বুঝি আমার বাড়ির বাগানে আমার বাড়ির ছাদে একটা ছোট বাগান আছে সেই বাগানে পাখিদের জন্য খাবার দিই পাখিরা আসে খায় নানান ধরনের পাখি দেখি অনেক পাখিরা আসে আমার খুব ভালো লাগে পাখিদেরকে খাওয়াতেও পারি এমন কি আমার কোনো বন্ধু আমার অনেক বন্ধু আছে যাদেরকে আমি ডাকি যে তোরা এসে দেখ আমার বাড়ির ছাদে বাগানে অনেক পাখি আছে ওরাও আসে অনেকেই আসে আর শীতকালে তো প্রচুর বন্ধুবান্ধবের আনাগোনা থেকেই থাকে বন্ধুবান্ধবের আনাগোনা থেকেই থাকে অনেক বন্ধুরা আসে রাত্রে থেকেও যায় শীতকালের ব্যাপার সকালবেলা উঠে যখন আমি পাখিদের খাবার দিই ওরা আসে এসে দেখে পাখি দেখে এমন কি আমার একটা ক্যামেরাও আছে আমি যখনই কোনো নতুন পাখি দেখি আমি সেটা ক্যামেরবন্দি করে রাখি ফটোগুলো গুছিয়ে রাখি এমন কি প্রতিদিন খাবার দিই টিপস বলতে এইটুকুই যেটুকু আমি করি সেটুকু আপনাদের কাছে শেয়ার করলাম আমি একটা কথাই বলতে চাইব যে আপনারাও সব পাখিদেরকে খাবার দিন তারাও এসে খেয়ে যাক আপনারাও পাখি দেখুন মন ভরান টিপস বলতে এটুকুই আর কিছু না